গ্রাম অঞ্চলে সব থেকে সাফল্য ব্যবসা বলতে গেলে ফার্মিং গ্রামের লোকেরা বেশিরভাগ ফার্ম করে থাকে পোলট্রি ফার্ম যেটাকে বলে পোলট্রি ফার্মের ব্যবসা খুব লাভজনক ব্যবসা এই ব্যবসা করতে গেলে শুধু একটি খালি জায়গার প্রয়োজন হয় যেখানে পোলট্রিদের রাখতে পারবে রেখে ব্যবসা করতে পারবে বড়ো করতে পারবে এই পোলট্রি ফার্ম করার জন্য পোলট্রি ফার্মের ব্যবসা করার জন্য বেশি কিছু না কিছু নেটের অল্প নেট প্রয়োজন হয় একটি ফাঁকা জায়গার লম্বা জায়গার প্রয়োজন হয় উপরে শেল্টারের প্রয়োজন হয় যেখান থেকে কোম্পানি বা নিজেও নিজেও এই ব্যবসা চালু করতে পারে পোলট্রিদের পোলট্রির বাচ্চাদেরকে এনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদেরকে ঠিক পরিমাণ মতো খাবারদাবার দিয়ে দেখাশোনা করে তাদেরকে বড়ো করে বাইরে বিক্রি করতে পারে এবং সেই পোলট্রির ওজন অনুযায়ী তাদেরকে সেই দাম দেওয়া হয় এরকমভাবে গ্রামের লোকেরা পোলট্রির ফার্মের ব্যবসা করে প্রচুর পরিমাণে অর্থ উপায় করতে পারে